আমার পাশের বাড়িতেই এক ভদ্রমহিলা থাকতেন যদিও তিনি এখন এখানে থাকেন না তিনি আমাদের পাশের বাড়ির থেকে অন্য পাড়ায় চলে গেছেন তার নাম ছিল মণিবালা দেবী নাথ এবং তার ছেলে যে অনেক দিন ধরেই অসুস্থ সে এখন ক্লাস সিক্সে পড়ে এবং তার নাম নিরঞ্জন দাস আর আমার অনেকদিন আগে যে প্রতিবেশী ছিল ডান দিকের বাড়িতে তাদের নাম হচ্ছে তাদের দুজনার নাম হচ্ছে বিশ্বনাথ বর্মন রথীনাথ বর্মন এবং সতীলাল বর্মন